হ্যাঁ আমার লেখা লেখার বিষয়ে একটি চ্যালেঞ্জিং দিক হচ্ছে আমি সাত থেকে আট ঘন্টা লিখবো আর ওটা কাটানোর জন্য আমার হেডফোন ইউজ করি সবসময়ের জন্য যাতে আমার মন মনও মন অন্যদিকে না যায় তার জন্য আর ক্রিয়েটিভ ভিডিও হ্যাঁ আমি ক্রিয়েটিভ ভিডিও দেখি আর সৃজনশীল বিষয় আছে সৃজনশীল বিষয়ের জন্য যেই লেখার মধ্যে কোনও সৃজনশীল বিষয় না থাকে তো ওই লেখা দেখার থেকে না দেখা অনেক ভালো হ্যাঁ এই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা যেই অভিজ্ঞতা বলতে গেলে আমার লেখা যাতে ঠিক থাকে এর জন্য আর আমার লেখালেখি করতে বেশ ভালোই লাগে তো ছোটবেলা থেকে এটাই ইচ্ছে ছিল লেখালেখি করবো তো